গ্রামের এলাকাতে সাংস্কৃতিক পরিচয়ে যে সমস্ত খেলাধুলাগুলো আজও চলে যেমন হাডুডু বা কবাডি খেলা ফুটবল বা ক্রিকেট খেলা এছাড়াও বছরে একবার করে যে স্কুলে অ্যানুয়াল স্পোর্টস বলি বাচ্চাদের একশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প বড়োদের দুশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প প্রতিযোগিতা এ সমস্ত আজও গ্রামের প্রতিটা স্কুলে সেটাকে বিরাজমান এবং গ্রামের আশেপাশে যে সমস্ত ক্লাব বা বিভিন্নভাবে ফুটবল ক্রিকেট খেলা এই টুর্নামেন্টটা হয়ে থাকে এবং খেলাধুলার বিষয়ে কিছুটা পিছিয়ে থাকলেও গ্রাম বাংলার অর্থনীতির কারণের জন্যে গ্রাম বাংলার ছেলে মেয়েরা কিছুটা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে তবু গ্রামের কিছুটা জায়গাতেই এই সমস্ত খেলাধুলা বেশ ভালোভাবেই চলতে থাকে